আমি আসানসোলের নিউটাউন থেকে পেটুক জংশনে যে খাবার অর্ডার করেছিলাম সেখানে দশ প্লেট বিরিয়ানি দশ প্লেট চিকেন চাপ পাঁচ প্লেট মোমো দুটি থামস আপ ছিলো কিন্তু এখন আমি ফোন করছি আমার দুটো থামস আপ লাগবে না পাঁচ প্লেট মোমো লাগবে না সেগুলি আমার অর্ডার থেকে ডিলিট করে দিন